পশ্চিমবঙ্গের মিডিয়া যে সংস্থা রয়েছে তা কিন্তু বিভিন্ন প্রেস ক্লাব কলকাতা ইউনিসেফে রয়েছে এছাড়া আমাদের যে যুব ক্লাব রয়েছে সেখানেও কিন্তু বিশেষভাবে মিডিয়া সংস্থাদেরকে স্টেক করতে দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপন বিরতি বা কোনও কিছু প্রকাশ করার বিষয় হলে মিডিয়ার কিন্তু প্রথম আগমন